আমি শারীরিক বই কিনি না ঠিকই কিন্তু ক্লাসিক বইয়ের ব্যাপারে একটু আধটু জানি যেরকম মোবি ডিক মোবি ডিকের মতন বইগুলো বিশেষ করে বিশেষ করে এই সব তথ্যগুলো জানি আর বই কেনা হয় বলতে গেলে বই কেনা হয় বলতে গেলে আমি যেসব বইগুলো পড়ি সেই সব বইগুলো বেশিভাগই কলেজ স্ট্রিট থেকে কিনে থাকি আমি বই খুবই পছন্দ করি অবসর সময়ে বই পড়তে আমার খুবই ভালো লাগে যেমন বিভিন্ন ধরনের ছোট ছোট গল্প বা কোনো রহস্যময় গল্প আমার খুবই ভালো লাগে তাই আমি মাঝেমধ্যে কলেজ স্ট্রিট থেকে বিভিন্ন ধরনের গল্পের বই কিনে থাকি